আমি সবসময় গ্রুপ ফটো তুলি কোনো এক পার্কে মানে ভালো লাগে ফ্যামিলি ফটো তুলতে ভালো লাগে আর পার্কে বাচ্চারা এমনি খেলাধুলা করে আনন্দ করে সবারই ভালো লাগে সেক্ষেত্রে ও ওখানেই ফটোটা তুলি একবারে জয়েন্ট ফটো ফ্যামিলি ফটো ভালো লাগে আর কি কোথাও মেলা মেলাতে মেলা দেখতে গেলে বা অন্য কোথাও গেলে কোথাও ঘুরতে বেড়াতে গেলে ফ্যামিলি ফটো তুলি সেটা ভালো লাগে ফ্যামিলির ফটো তোলার মজাই আলাদা এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করি সবাই মিলে একসঙ্গে মা বাবা ভাই বোন